হ্যালো আমি যে জিনিসটা আপনাদেরকে অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা আমার কাছে ভাঙা অবস্থায় পৌঁছেছে আপনারা এমনভাবে প্যাকেজিং করেছেন যার জন্য জিনিসটা আমার কাছে ভাঙা এসছে আপনারা এই ধরনের কেন করেন যে যার জন্য জিনিসটা ভাঙা অবস্থায় পৌঁছায়